মাছ ধরতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় বলতে আমি তো সেরকমভাবে তো মাছ ধরতে যাই না সেই জন্য মাছ ধরতে গিয়ে কী কী সমস্যা হতে পারে সেরকমভাবে আমার কিছু জানা নেই আর ঘূর্ণিঝড় বা খারাপ আবহাওয়ার সম্মুখীন আমি নিজে তো কখনো হইনি কিন্তু আমার এক কাকা রয়েছে যিনি যারা মানে গ্রামের যিনি থাকেন তারা তো মাছটা ধরতে যায় নদীতে প্রায়ই এবার গরমের সময় একদিন গেছিলেন তারা মাছ ধরতে এবার হঠাৎ করেই ঘূর্ণিঝড় চলে আসে এবং তাদের বোটটাও প্রায় মানে উলটে যাবে যাবে ভাব এরকম এতটাই ঢেউ ছিলো সেখানকে নদীতে এবং সে জলের চাষও প্রচণ্ড আসছিলো যার জন্য তাদের নৌকোটা প্রচণ্ড এই দিক থেকে অধিক হচ্ছিলো যার জন্য তারা মানে জাল ফেলেছিলো ঠেকেই কিন্তু জাল ফেলে যে মাছটা তুলবে সেই সময়টুকু তারা জালটা তোলার সময়টুকুও তারা পেয়ে ওঠেনি এমনকি এতটাই যে নৌকোটা দুল ছিল যে যার ফলে তারা নদীতে মাছটা ধরেই উঠতে পারে নি যার জন্য তারা নদীতে ওইভাবেই জালটা ফেলে রেখে দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে নিজে কাকা এবং কাকার যেসব সঙ্গীরা আর কি সঙ্গে ছিলেন তারা তাড়াতাড়ি করে নৌকোটা কোনো মতন ছাত্রে আর কি তখন নিজেদের যে এটা চলছিলো নৌকোটা তখন মানে নৌকোটা হাওয়ার টানে অন্য দিকে ভেসে চলে যাচ্ছিলো সেই জন্য ভীষণই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করেছেন এবং নদীর ধারে নিয়ে এসেছে নিয়ে এসে তারপরে নৌকোটাকে এক জায়গায় রেখে এবং তারপরে তারা একদম পুরো মানে পুরো ঘাটে এসে দাঁড়িয়েছে নদীর ঘাটে চড়ে এসেছেন যেখান থেকেও প্রচণ্ড জলের ছাট আসছিলো কিন্তু তারপরেও মোটামুটি তারা খারাপভাবেই সম্মুখীন হয়ে হওয়ার পরেও নিজেদের প্রাণ বাঁচিয়ে মোটামুটি তারা ফিরতে পেরেছেন কিন্তু জালটার তোলা হয়ে ওঠেন আর আমি যদি কখনো কঠিন পরিস্থিতির মোকাবিলা আমি তো চাই নি কোনো দিন সেই জন্য আমার পক্ষে এটা বলা সম্ভব না যে আমি পরিস্থিতির মোকাবিলা কেরকম করবো আমার নিজের থেকে এইভাবে জানা নেই যে আলাদাভাবে কোনোভাবে কখনো কোনো পরিস্থিতি নিজে থেকে মোকাবিলা করা যায় কি না যতক্ষণ না সেই পরিস্থিতিতে সে নিজে নিজে পড়ে যখন আমি কোনো খারাপ পরিস্থিতির মুখে পড়বো তখনই আমি বুঝবো যে আমাকে এই পরিস্থিতি থেকে মোকাবিলা কীভাবে করা যাবে এছাড়া আমার পক্ষে আলাদা করে ওইভাবে আমি কখনোই বলতে পারবো না যে আমার সেই পরিস্থিতিটা কীরকম হতে পারে সেই জন্য এইভাবে মাস ধরতে গিয়ে আলাদা করে খারাপ পরিস্থিতি হলে কী হতে পারে সেটা এখন এই মুহুর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় যেহেতু আমি শহরে থাকি মাছ ধরা হয় না সেই গ্রামের বাড়িতে মাঝে সাঝে গেলে তখন আমরা যাই মাছ ধরতে কিন্তু এরকমও খারাপ পরিস্থিতি কখনো হয়ে হয়ে ওঠে নি বা আমার সামনে কখনো পড়ে নি সেই জন্য আমার পক্ষে উত্তরটা দেওয়া সম্ভব নয় এরছে বেশি আমি কিছু আর বলতে পারবো না